আমি একটি খাবার অর্ডার করেছিলাম আজকে দুপুরে সেটা আমার বাড়িতে ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি খরচ এবং খাবারের খরচ যুক্ত করে যতটা ব্যয় হয়েছে সেই টাকাটার একটি রসিদ পাঠান